আমি বার্নপুর থেকে আসানসোল যাবো একটি ক্যাব বুক করেছি ড্রাইভারের কাছ থেকে আমি জানতে চাই আসানসোল আর কতটা রাস্তা আছে